আপনি কি গাড়ির মালিক বলছেন হ্যাঁ বলছি আমার মানে বুধবার একটু ঘুরতে যেতাম মানে ওই ধরুন ছয় সাত দিনের ট্যুর হবে হ্যাঁ তো ওই দিন কি ফাঁকা আছেন আপনারা আচ্ছা আমরা মানে বুধবার ওই ধরুন হ্যাঁ পনেরো তারিখ পড়ছে হুম হুম হুম পনেরো তারিখ ওই ধরুন সকাল ছটার সময় উঠবো রথ বাড়ির মোড়ে উঠবো হ্যাঁ রত বাড়ির মোড়ে আর বোলপুরে নামবো কিন্তু বোলপুরে তিন চার দিন স্টে করবো ওখানে হ্যাঁ রথ বাড়ির মোড় থেকে তুলবেন আমাদের আর বারো সিটারের গাড়ি দরকার হ্যাঁ আমরা বারো জন যাবো হ্যাঁ বারো জন ফ্যামিলি ট্রিট তো বোলপুরে নামবো ওখানে ধরুন ওই সাইড সিন ঘুরবো মানে ওই ধরুন একদিনে একদিনে ঘুরলাম মামা ভাগ্নে পাহাড় আর কঙ্কালি মন্দিরটা তারপরের দিনে ধরুন ঘুরলাম যে ওই ম্যাসেঞ্জর তারপর বক্রেশ্বর ওই দিকগুলো ঘুরে নিলাম তারপরে লোকাল দিকগুলো বোলপুরের যেটা ওই ধরুন কোপাই সোনাঝুরির হাট আমার কুটির খোয়াই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এসব ঘুরলাম হ্যাঁ হ্যাঁ আমরা বারো জনই যাবো ফ্যামিলি ট্রিট তো এইসব ঘুরলাম ঘুরে ওখানে তিন চার দিন থাকবো বোলপুরে দিয়ে এসে তারাপীঠে একদিন স্টে করবো হ্যাঁ তারাপীঠে থাকবো একদিন ওখানে পুজো টুজো দিয়ে পরের দিন নল হাটেশ্বরী মন্দিরে যাবো সেখানে পুজো দেবো সেখানে থাকবো একদিন হ্যাঁ তারপরে ওই ধরুন তারপরের দিন মালদা ব্যাক করবো তার আগে রাস্তায় খাওয়া দাওয়া করে নেবো দিয়ে হ্যাঁ যেখানে ওঠাবেন রথ বাড়ি থেকে ওই র্ত বাড়িতেই নামবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রথ বাড়িতেই নামবো আচ্ছা হ্যাঁ হ্যাঁ না না না রথ বাড়িতেই নামবো আচ্ছা বলছি এ এবার কত নেবেন সেটা একটু বললে ভালো হয় হ্যাঁ বারো জন যাবো তো

না না অনেক বেশি হয়ে যাচ্ছে একটু কম করুন হ্যাঁ না না না না অনেক বেশি হয়ে যাচ্ছে দেখুন একটু কম করলে ভালোই হয় আমার হ্যাঁ আমারটা শুনবেন আমি তো ছত্তিশ হাজার টাকা দেবো আমি এটা বেশি বলে ফেললাম এবার দেখুন আপনাদের ওখানে খাওয়া থাকা সব বিয়ারটা আমরাই করবো এই ছত্তিশ হাজার টাকা বাদে কিন্তু সেটা ছত্তিশ হাজার টাকার মধ্যে কিন্তু সেটা ইনক্লুড হবে না খাওয়া বলুন থাকা বলুন ছয় সাত দিনের তো খাওয়ার টাকা খরচও আছে বলুন ওখানে ঘুরতে যাচ্ছি সেখানে আমরা হোটেল ভাড়া করে থাকবো আপনাদের রাখবো হোটেল ভাড়া করে তো সেখানেও তো খরচা আছে না না না এটা আপনাকে একটু বুঝতে হবে না হ্যাঁ সেটা আমরা হোটেল আমরা তো বলছি না যে আপনি দেবেন আপনার হোটেলে থাকার খরচাটা ওটা আমিই দেবো কিন্তু মানে না না না না একটু বেশি হয়ে যাচ্ছে না না না না আমরা থাকা খাওয়া সব খরচা তো আমরাই দেবো না ছত্তিশ হাজার টাকার বে এর বেশি তো করতেই পারবো না অসম্ভব আমার পক্ষে সম্ভবও না কনফার্ম করুন আচ্ছা বলছি আপনারা ছত্রিশ হাজার টাকা নেবেন তো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলছি আর একটা কথা যে আমি যেগুলো বললাম সে জায়গাগুলো বাদে আর কি কোথাও দেখার আছে তো সেটা যদি থাকে সেটা একটু বলুন একটু শুনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি যাবো অবশ্যই তিন চার দিন তো ওখানে স্টেই করছি না যাওয়ার তো কিছু নাই ওখানে ঘোরার জন্যই তো যাচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যাবো যাবো যাবো আর বলছি আপনি ওই টাকায় কনফার্ম করছেন তো হ্যাঁ দাদা আপনাকে তো বললাম ওই টাকাই কনফার্ম না না না না আর কোনো কথাই হবে না ওই টাকার ওই টাকায় কনফার্ম করতে হবে হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম হ্যাঁ ওই টাকায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনার যেটা মনে হবে বলছিলাম সাইড সিনটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আদিবাদি ডান্স দেখাবেন তো আদিবাসী ডান্সটা হ্যাঁ ওটা তো সোনাঝুরিতেই হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওখানে তো আদিবাসী ডান্সটা হয় না আর একটা ওই আদিবাসী ডান্স হয় না ওই বাহামণি যেটা বোলপুরে শুটিং হয়েছিলো বাওই আদিবাসী এলাকায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও হ্যাঁ হ্যাঁ ওখানে তো যাবোই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা তাহলে এ টাকায় কনফার্ম ওকে ওকে ওকে থাঙ্ক ইউ রাখছি হ্যাঁ